আমি কিছু দিন আগে আমার ছেলেকে নিয়ে আমার মাসিবাড়ি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভপুর গিয়েছিলাম আমি বাসে ওঠার পর সেখানে বাসের চালকের পাশে যে জানালার ধারের সিটটিতে আমি বসেছিলাম বসে আমি অনুভূতি করলাম যে যিনি বাস চালান তাকেও অনেক কিছু জিনিস লক্ষ্য করতে হয় এবং সব কিছু জিনিস তাকে খেয়াল রেখেও চলতে হয় কারণ সাইডে কোনো গাড়ি আসছে কি না বা কোন দিকে কোন সিট বা কোন দিকে যাওয়া ঠিক কোন দিকে কোনখানে দাঁড়ানো উচিত সেই সব জিনিস লক্ষ্য করতে হয় এছাড়াও তিনি যে স্টিয়ারিংয়ের সামনে বসেছিলেন সেখানটাও কিন্তু প্রচণ্ড গরম তাই তার জানালার দিকে হালকা বাতাস আসে তাই তিনি হয়তো একটু আরাম বোধ করেন এবং বাসে যেতে যেতে আমি লক্ষ্য করলাম যে কিছু কিছু বাস আছে যেই বাসগুলো একেবারে মানে অতিরিক্ত কম্পিটিশনের মাধ্যমে রেষারেষি করে ছুটে চলেছে যে কে আগে যেতে পারে কে আগে পরে যেতে পারে কে আগে প্যাসেঞ্জার তুলতে পারে এটাও ঠিক নয় যে আমরা বাসে যখন ভ্রমণ করি তখন কিন্তু আমাদেরকেও মাথায় রাখতে হয় যে আমাদের সঙ্গে আমাদের পরিবারের সকলেই আছে কিন্তু সেই কারণে আমার বলা উচিত যে বাসের চালকদের যেমন ওসব দিক ঠিক বিবেচনা করেই যাতায়াত করা উচিত